স্থানীয় কিছু খেলাধুলা হল সেগুলো হচ্ছে ক্রিকেট এবং ফুটবল যেটা কি না আমাদের পূর্ব বর্ধমান জেলায় হয়ে থাকে এবং এরা অনেক জনপ্রিয় কারণ এই খেলাগুলো যখন হয় অর্থাৎ নাইট খেলা বেশি হয় এবং যেখানে হাজার হাজার পরিমাণে মানুষ এসে একত্রিত হয় এবং আনন্দ বলতে যে কোনো খেলোয়াড়কে হয়তো তারা খুব ভালো করে চেনে যেহেতু স্থানীয় খেলোয়াড় তাই তারা চার এবং ছয় মারাতে এবং আউট নেওয়ার সময়ও খুব আনন্দিত হয় এবং একত্রিত হয়ে হাততালি করতালি দিয়ে তাদেরকে উৎসাহিত করে এবং খেলাটা খুব ভালোই জমে ওঠে এবং এমনকি না শেষের দিকে ওরা খেলাটা এমনভাবে নিয়ে যায় যে হয়তো শেষের দিকে ছ বলে কুড়িটা রান দরকার হয় সে এরকম একটা পর্যায়ে নিয়ে যায় যেখানে খেলাটা আরও ইনট্রেস্টিং হয়ে থাকে এবং যেখানে সবাই একত্রিতভাবে একটা উইকেটের জন্য হয়তো সবাই তাকিয়ে থাকে যাতে যে বোলার বল করছে সে যেন একটা উইকেট সেইখানে থেকে বের করে আনতে পারে এবং দেখে মনে হয় যেন সবাই ওই মাঠের মধ্যে খেলছে এমনভাবে ওরা খেলাটাকে উৎসাহিত দিয়ে থাকে এবং তারপরে খেলা শেষে তো বিজয়ী কাপ টাপ থাকে এবং তারপর প্রাইজ থাকে এবং সেটা খেলোয়াড়দের হাতে তুলে দেওয়া হয় সেইটা নিয়ে একটু আনন্দ হয় আর তাছাড়া আর একটা খেলা হয় ফুটবল এবং এখানেও ফুটবলের মধ্যেও একই ব্যাপার থাকে চারিদিক দিয়ে জাল দিয়ে ওটাকে ঘিরে দেওয়া থাকে এবং ঘিরে মাঠের মাছখানটাকে শুধুমাত্র প্লেয়াররা থাকে এবং বাইরে সব দর্শকরা খেলাটাকে দেখতে থাকে এবং খেলাটিকে উৎসাহিত করে থাকে এবং ওই একই পর্যায়ে একটা গোলের জন্য মানুষেরা খুব উৎসাহিত করতে এবং আনন্দ করে থাকে যেন তারা নিজেরাই মাঠে ওই খেলছে এবং এইভাবেই এই খেলাধুলাটা আরও সবার মধ্যে মানে উৎসাহিত সবাই এই ওই খেলাটাকে খুব উৎসাহিত বোধ করে এবং এই খেলাটা প্রতিটা মানুষজনকে একত্রিত করে রাখে